আমাদের ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো আমি অনু অনুভব করেছি এখন বৃষ্টিপাত যে কোনো যে কোনো ঋতুতেই হচ্ছে বর্ষকালে বৃষ্টি হচ্ছে এরকম কোনো কথা নয় তাপমাত্রা এই বছর প্রচুর তাপমাত্রা আমি দেখেছি যেটা আগে কোনো দিন দেখি নি কিন্তু এই রুক্ষ গ্রীষ্ম বর্না বন বন্যা খরা প্রবল শীত অনুভব করেছি আমি এই গীষ্মতে প্রচুর গরম অনুভব করেছি এত পরিমাণে গরম পড়েছে যে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়েছে গরমে বন্যাতে অনেকে মা অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে ঘর বাড়ি পড়ে গিয়েছে খ খরাতেও আবার আর জ অনেক ক্ষতি হয়েছে জমি জমি শুকিয়ে গেছে জমিতে জমিতে জল না পাওয়ায় জমির ফসল ঠিক মতন হয় নি এই তো প্রবল শীতেও এও অন অন শীতেও অন অনেকের অনেক শরীরের অসুবিধা হয়েছে বয়স্কদের এর বয়স্করা প্রবল শীতে এ শীতে কষ্ট পেয়েছে তো এই রকমভাবে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আমি এ বছরের মতন গরম ওম আগে কখনও দেখি নি প্রচুর তাপমাত্রা বাইরে বের রোদে বেরোনো যাচ্ছে না এত তাপমাত্রা এত পরিমাণে তাপ বেড়েছে এই বর্ষাতে বৃষ্টি হচ্ছে তা নয় যে কোনো কালে এখন বৃষ্টি হচ্ছে এ বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে ঝড় হচ্ছে নিম্নচাপ হচ্ছে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে এ কারো ঘর বাড়ি পড়ে গিয়েছে কারো গাছ উল্টে গিয়ে বাড়ির ক্ষতি হয়েছে অনেক মানুষ অনেক অনেক অনেক সমস্যার মুখোমুখি হয়েছে এই এই য এই স এই আবহাওয়ায়